আমি যখন বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন আগে আমি কোনদিন রান্না করিনি বা রান্না জানতাম না বিয়ের পরে শাশুড়িই আমাকে প্রথম শিখিয়েছেন রান্না করা কীভাবে আগে ভাত করলে ফ্যান গালতে জানতাম না উনিই আমাকে কীভাবে ফ্যান গালতে হয় শিখিয়ে দিয়েছেন এবং কোন তরকারিতে কতটা পরিমাণ মশলা দিতে হয় কতটা পরিমাণ তেল দিতে হয় বা যাবতীয় যা উনিই শিখিয়ে দিয়েছেন প্রথম প্রথম উনিই রান্না করে দিতেন তারপর আমি ওনার থেকে দেখে দেখে শিখে নিয়েছি এখন আমি মোটামুটি রান্না করতে পারি ওনাকে আর বলতে হয় না উনি আমাকে মেয়ের মতোই হাতে ধরে সব রান্না শিখিয়ে দিয়েছেন